ভ্রমণে বেরিয়েছিলাম দার্জিলিং তো সেখানে যাওয়ার পর সেখানে হোটেল বুকিং করেছিলাম এবং সেই হোটেলে আমরা থাকার সময় সেখানে আমরা যেখানে যে রুমে ছিলাম সে রুমের মধ্যে ঘুমানোর প্রচুর অসুবিধে হচ্ছিল তার মধ্যে যে বেড খুব একটা পরিষ্কার ছিল না ও তারপর রান্না বা রান্না করার সময় যে গ্যাস আমরা ব্যবহার করছিলাম সে গ্যাসটা শেষ হয়ে গেছিল তার ফলে আমাদেরকে আবার পুনরায় গ্যাস কিনে আনতে হয়েছিল এবং তারপর আবার রান্না করে সে রান্না খাবার খাওয়া হয়েছিল তাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল এর